হ্যাঁ পশ্চিম বর্ধমানের জেলায় বয়স্ক ও বৃদ্ধ লোকের সংখ্যা বেশি ছেলেমেয়েরা বাইরে চাকরির জন্য চলে যাচ্ছে এবং তাদের দেখভালের জন্য কোনো সুবিধা এখানে নেই তাদের দোকান হাট বাজার করা ওষুধপত্র কেনা এবং হসপিটালে নিয়ে যাওয়া নিয়ে আসা এই পরিচর্যাটুকু সামান্য পরিচর্যাটুকুও নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে চাকরি করে বাবা মা রা নিজের বাড়িতে থাকে তারা অন্তত বয়স্ক এবং বৃদ্ধ এই অবস্থায় তাদের দেখাশোনা করার জন্য কোনোরকম সরকারি ব্যবস্থা না থাকায় তারা বিলকুলই একদম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে তো আসানসোলের প্রশাসনের কাছে অনুরোধ যে এই সমস্ত বয়স্ক বৃদ্ধ লোকেদের একটা লিস্ট তৈরি করা এবং এরিয়াভিত্তিক কোনো পুলিশি বা প্রশাসনের সাহায্যে তাদের প্রয়োজনীয় বাজার হাট ওষুধপত্র এবং হসপিটাল নিয়ে যাওয়া নিয়ে আসার যদি ব্যবস্থা করা হয় তাহলে পশ্চিম বর্ধমানের সকলেই উপকৃত হবে এবং আশা করি তাদের বয়স্ক বৃদ্ধ লোকেদের প্রচণ্ড উপকার হবে এইদিকে সরকারের ও প্রশাসনের প্রতি নজর রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এই মিডিয়ার মাধ্যমে তা আশা করি এই দিকে নজর রাখবে